হ্যাঁ হ্যাঁ আসছি বসো হ্যাঁ বলো কী কী নেবে হ্যাঁ বসো একটু বের করছি এই দেখো এই তিন চারটে সেট আছে দেখো পছন্দ হয় কিনা হ্যাঁ হ্যাঁ এই তো এই গোল্ডেন কালারের চোকার আছে আর অক্সিডাইসেরও আছে হ্যাঁ হ্যাঁ এই দেখো এর সাথে আবার কানেরও আছে এটা তিনশো টাকা হ্যাঁ দেখো এই একটা সেট আছে এটা সাতশো টাকা দাম হ্যাঁ এই একটা আছে এটা আটশো সাড়ে আটশো টাকা দাম এইটার আছে দেখো টিকলি কানেরও আছে না না আমার নাকের নথ নেই শুধু এই টিকলি আর এই কানের এই সেট আছে কোনটা ওই তিনশো টাকা দামেরটা না সাতশো হ্যাঁ হ্যাঁ এই দেখো হ্যাঁ এই দেখো এটা কানেরও আছে না না কালার কালার না না কালার উঠে যাবে না কালার থাকবে সবাই তো নিয়ে যাচ্ছে কেউ তো বলে না যে কালার উঠে যাচ্ছে এসে এখন বিয়ের সিজেনে প্রচুর বিক্রি আছে এখন কম করলে হয় না ঠিক আছে নাও হ্যাঁ নাও ঠিক আছে আবার আসবে